হ্যাঁ আমার লুকিয়ে লুকিয়ে পাখি দেখার অভিজ্ঞতা আছে আমি যেহেতু শহরে থাকি তাই অবসর সময়ে যখন গ্রামের বাড়িতে আমার পরিবারের সাথে যাই তখন গ্রামের বাড়ির বাগানে আমি যাই সেখানে গিয়ে আমি অনেক রকমের পাখি দেখি যেমন কাক ময়না টিয়া বাবুই চড়ুই শালিক কাঠঠোকরা কোকিল দোয়েল পায়রা ফিঙে টুনটুনি এছাড়াও কিন্তু নতুন রঙের বেরঙের পাখি দেখি যাদের নাম আমি জানি না এবং তাদের আমি আগে কখনও দেখিনি কিন্তু যখন এই পাখিগুলোকে দেখতে যাই তখন আমাকে সেখানে লুকিয়ে যেতে হয় কারণ যদি আমি লুকিয়ে না যাই তাহলে তারা আগে থেকেই সতর্ক হয়ে যায় এবং উড়ে পালায় এখন আর আমি ভালো করে দেখতে পাই না বা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি না আর তাদেরকে যদি আমি ভালোভাবে না দেখতে পাই বা পর্যবেক্ষণ তাহলে তাদের সম্বন্ধে আমি আমার পরিবারকে কিছু জানাতে বা বলতে পারবো না বা পরিবারের ছোটদের পাখির বিষয়ে বা পাখির আচার আচরণের কিছু বলতে পারবো না বা শেখাতে পারবো না এছাড়াও আমি গ্রামের বাড়ি যখন সকালে পাখিদেরকে খাবার খেতে দিই তখন তাদের খাবার দিয়ে সেখান থেকে দূরে সরে আসতে হয় নয়তো তারা খাবার খেতে আসে না এছাড়াও যখন চিড়িয়াখানায় পাখি দেখতে যাই তখন দূর থেকে পাখিদের দেখতে হয় নয়তো তাদের দেখতে পাওয়া যায় না আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে আমি যখন বিকেলে যাই তখন সেখানে গিয়ে দূর থেকে নতুন নতুন পাখি দেখতে পাওয়া যায় বা পাখি দেখি